আমি রস সম্রাট গোপাল ভাঁড়ের একটি গল্পের বই পড়েছি এটাতে গোপাল ভাঁড়কে কেন্দ্র করে অনেকগুলি ছোটো ছোটো গল্প রয়েছে প্রত্যেকটি গল্প পড়ে আমি হাসতে বাধ্য হয়েছি এই গল্পগুলি এতোই সুন্দর এবং ও যে হাস্যকর গল্প রোমাঞ্চকর গল্প ও এমন যে মানুষকে হাসতে বাধ্য হবে কেউ যদি হাসতে না চায় তাকেও হাসতে হবে এই গল্পের এতে বর্ণিত ছিলো যে রাজা কৃষ্ণচন্দ্রের ভাঁড় হিসেবে গোপাল নিয়োগ হয় এবং তিনি রাজ্য সভার বিভিন্ন সদস্যদেরকে কীভাবে হাসিয়েছিলো এবং তাদের যে বিরুদ্ধে যে এ ষড়যন্ত্র ছিলো সেই ষড়যন্ত্রগুলিকে সে এ অনেকটা সহজ ভাবে এ সহজ ভাবে ষড়যন্ত্রগুলো রাজার কাছে উপস্থাপনা করে পর জনগণকে হাসতে বাধ্য করেছিলো তাই আমার এই গল্পের বইটি খুবই ভালো লাগে এবং এই গল্পের বইটি পড়ে আমি বারবার হাসি